বাস্তবিক ক্ষেত্রে আমার খুশি হওয়ার অনেক কারণই আছে সবার প্রথম যেটা খুশি যেহেতু ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে বা ভালো রেজাল্ট করলে আমার সবথেকে বেশি খুশি হয়ে থাকি তাই যেহেতু আমি একজন ছাত্রী অবশ্যই আমার কাছে একটা ভালো রেজাল্ট বা ভালো নম্বর অবশ্যই আমার খুশির কারণ হয়ে দাঁড়ায় তারপরে বাড়িতে আত্মীয়স্বজন আমার দিদা দাদু যদি আমার বাড়িতে আসে আমি আরও বেশি খুশি হয়ে থাকি কারণ আমি মা বাবার থেকেও বেশি দিদা দাদুকে ভালোবেসে থাকি তাই আমার খুশির কারণ দিদা দাদু হতে পারে তারপরে যদি খুশির কারণ আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমার ভাই আমার ভাইয়ের দুষ্টু মিষ্টি আচরণ সেটা আমাকে খুবই আনন্দিত করে তোলে যেটা আমার সবথেকে বেশি খুশির কারণ হয়ে থাকে এছাড়াও যদি বাড়ির সবাই মিলে আমরা একসাথে বাইরে ঘুরতে যাই সেইটা আরেক খুশির কারণ হয়ে উঠতে পারে আর আমার ফেভারিট খাওয়ার আইসক্রিম আইসক্রিম কেউ যদি আমায় এনে দেয় বা আমি যদি বাইরে গিয়ে খাই এতে এটাও আমার খুশির অনেক কারণ হয়ে থাকে এই জিনিসগুলো আমার সবথেকে খুশির কারণ আর সবথেকে বড়ো যেটা খুশির কারণ আমার বাবা বাইরে থাকেন তো যখন আমার বাবা বাড়িতে আসেন সেটা আমার লাইফের সবথেকে বড়ো আনন্দের জিনিস হয়ে থাকে বাবাকে আমি খুব ভালোবেসে থাকি তো এইগুলি হচ্ছে আমার খুশির সবথেকে বেশি কারণ